হ্যালো হ্যাঁ মা কী করছো সামনেই তো পুজো বাড়িতে তুমি করবে তো মনসা পুজোয় উপোস করতেই হবে আমি তো বাপের বাড়িতে কোনো দিন উপোস থেকে পুজো করি নি আমি কি পারবো করতে উপোস করতে তো আমি পারবো না না খেয়ে থেকে যদি আমার মাথা ঘুরে পড়ে যাই তখন তো আপনাকেই আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি পারবো না করতে বাড়িতেও আমার উপোস থাকলে অনেক সমস্যা হতো মাথা ঘুরে যেতো তাই বলে জোর করে করাবেন আমাকে আমি তো করতে পারবো না ঠিক আছে মা আমি তাহলে করবো ঠিক আছে মা রাখছি